পশ্চিমবঙ্গের প্রধান ক্রীড়া সুবিধা বা ভেন্যুগুলি হলো গীতাঞ্জলি স্টেডিয়াম ইডেন গার্ডেন বারাসাত স্টেডিয়াম যেসব জায়গায় স্থানীয় বা জাতীয় অনুষ্ঠানগুলিকে আমাদের হোস্ট করা হয় যেমন ইডেন গার্ডেনে ক্রিকেট খেলা হয় সেখানে বাইরে থেকে অনেক লোকজন আসে খেলা দেকতে এবং এখানে টিকিট কেটে খেলা দেখতে হয় আর গীতাঞ্জলি স্টেডিয়ামেও খেলাধূলা হয় এখানে ক্রিকেট খেলার সাথে সাথে আমাদের গীতাঞ্জলি স্টেডিয়ামে ফুটবল খেলাও হয় এইসব মনোরঞ্জন খেলাধুলা আমাদের এই গীতাঞ্জলি স্টেডিয়ামেও হয় ইডেন গার্ডেনেও হয়